আমি আমার জীবনে পড়াশুনার দিক থেকে খুব ভালোভাবে এগোচ্ছিলাম তবে বাড়ির কিছু অসুবিধার জন্যে আমার আর পড়াটা হলো না আমার খুব ইচ্ছে ছিল যে আমি কলেজটা শেষ করবো কিন্তু বাড়ির কিছু অসুবিধার জন্যে সে জিনিসটা আর হলো না তবে আমি খুব কান্নাকাটিও করেছিলাম কি করবো এটা এটা করার পরও তো আর কিছু করার ছিল না আমার তাই আর পড়াশোনার দিক থেকে আর এগোনো হলো না আমার খুব ভালোভাবে আমি পড়াশোনার দিক থেকে এগোচ্ছিলাম কিন্তু আর সেটা আমার আ সাফল্য হয়ে উঠলো না